আমি আমার সব থেকে বড়ো শক্তি মনে করি মনের জোর এবং মনের জোরই হচ্ছে সব থেকে সেরা শক্তি এবং আমি বিভিন্ন কাজে সেটাকে কাজে লাগিয়েও দেখেছি যখন কোনও কিছুই সাথ দেয় না তখন আমার যদি মনের জোর থাকে সেই অসফল কাজটাকেও আমি কিন্তু সফল করতে সামর্থ্য হই আর দুর্বলতা বলতে যেটা হচ্ছে যে মানুষের সাথে খুব সহজে মিশে যাওয়া এবং মানুষকে বন্ধুত্ব করে নেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করা এটাকেই বলবো দুর্বলতা খুব সহজেই মানুষের সাথে মিশে না যাওয়াই ভালো আমি মনে করি এখনকার দিনে এবং খুব সহজে মানুষকে বন্ধু না বানিয়ে নেওয়া ভালো সমস্ত বিচার বিবেচনা করে তারপরে সমস্ত কাজ করা দরকার